আমি বিভিন্ন মরশুমে বিভিন্ন ফুলের গাছ লাগাই যেমন এখন শীতকাল তাই বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের গাঁদা গাছ লাগিয়েছি এছাড়া বিভিন্ন রঙের যেমন লাল হলুদ গোলাপি সাদা ইত্যাদি রঙের গোলাপ গাছও লাগিয়েছি এই সময় প্রচুর পরিমাণে ফুল ধরেছে এতে করে বাগানের এত সৌন্দর্য যে দেখলে মন খুব ভরে যায় এই সব ফুল পুজোর কাজে লাগে পাড়ার কোনো অনুষ্ঠান হলে আমার বাড়ি থেকে তারা ফুল নিয়ে যায় যখন এই সব ফুল তুলে তাদের দিই তখন আমার খুব আনন্দ হয় যে আমি ভাগ্যিস লাগিয়েছিলাম তাই তাদের দিতে পারছি এছাড়া বিভিন্ন ঋতুতে বিভিন্ন সবজির গাছও লাগাই যেমন গ্রীষ্মকালে ঢেঁড়স পটল ঝিঙে কুমড়ো লাউ ইত্যাদি গাছ লাগাই এখন এই শীতকাল এই শীতকালে টমেটো পেঁয়াজ বিভিন্ন শাক যেমন পালং শাক পুঁই শাক মুলো শাক ইত্যাদি লাগিয়েছি এগুলো বাড়ির রান্নার কাজেও লাগে আর আত্মীয়দেরও এই সব সবজি আমি দিই তারাও খুব খুশি হয় এগুলো পেয়ে তাছাড়া পাড়ার লোকজনদেরও এই সব সবজি দিই এগুলো দিতে আমার খুব ভালো লাগে আমি যখন তাদের এই সব দিই তখন আমার মন ভীষণ ভীষণ ভরে ওঠে তখন আমি ভীষণ গর্ব বোধও করি